আমার নাম নবীনকুমার আমি আমার লাইফের একটি খারাপ পরিস্থিতি নিয়ে বলছি আমি মাধ্যমিক দিই দুহাজার তেরো সালে মাধ্যমিক দেওয়ার পর মোটামুটি মাধ্যমিকের ফল প্রকাশিত হয় মোটামুটি আড়াই মাসের পর ফল প্রকাশিত হওয়ার পর বাড়ির লোক বলে যে বিজ্ঞানবিভাগ নিয়ে পড় এই কলাবিভাগে কিচ্ছু নেই আমার মধ্যেও ইচ্ছা ছিলো যে আমি বিজ্ঞানবিভাগ নিয়ে পড়ি কিন্তু আমার জানা ছিলো না যে বিজ্ঞানবিভাগে পড়তে গেলে মোটামুটি আগের থেকেই কোচিং নিতে হয় সেই সিচ মানে পরিস্থিতিতে তারপর আমি বিজ্ঞানবিভাগ নিয়ে আমাদের বলরামপুর থানার একটি স্কুলে স্কুলটির নাম হচ্ছে ফুলচান্দ হাইস্কুল ওখানে ভর্তি হই ওখানে ভর্তি হওয়ার পর আমার প্রথমত যে বাইরে থাকার কোনো অভিজ্ঞতা ছিলো না আমি সেই প্রথম ঘর থেকে বাইরে আসি ও বাইরে আসার পর আমার প্রচণ্ড একাকিত্ব মনে হচ্ছিলো আমার সাথে কেউ ছিলো না আমি একাই ছিলাম আমাদের বাঘমুন্ডি থানার মধ্যে তো স্কুলে ভর্তি হওয়ার পর টিউশন শুরু হয় টিউশন শুরু করি টিউশন ঠিকঠাকই চলছিলো একদিন হঠাৎ করে ম্যাথ টিউশন গেছি অঙ্ক টিউশন গেছি সেখানে অঙ্ক স্যার আমাকে এমনভাবে আমার সাথে ব্যবহার করলেন যেন আমি কি দোষ করেছিলাম ওই আমি একটা অঙ্কের সূত্র বলতে পারিনি তখন আমাকে স্যার অনেক বকাবকি করলেন বকাবকি করার পর আমার মানে স্যার আমাকে এমনভাবে বকাবকি করলেন আমার প্রচণ্ড খারাপ লেগেছিলো সেইখান থেকে আমার এত শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো মানে মনটা খারাপ হওয়ার পর শরীরটা খারাপ হয়ে গেলো তারপর আস্তে আস্তে আমি অনেক ডিপ্রেশনে চলে যাই